আমার রাজ্য পশ্চিমবঙ্গ এবং আমার জেলা হচ্ছে হুগলি জেলা এবং পশ্চিমবঙ্গ এবং হুগলি জেলার বেশিরভাগ মানুষই বাঙালি বা বাংলা ভাষায় কথা বলে থাকে এবং একে অপরের সাথে যোগাযোগের জন্য বা মাধ্যম হিসেবে বাংলা ভাষাকেই ব্যবহার করে থাকেন এবং এই বাংলা ভাষাই সাধারণত একে অপরের সঙ্গে যোগাযোগ করে থাকেন এবং ব্যবহার করে থাকেন শুধুমাত্র একে অপরের সঙ্গে যোগাযোগ বা আদান প্রদানের জন্যই নয় শিক্ষা গ্রহণের জন্যও বর্তমানে একাধিক ইংরেজি এবং হিন্দি মাধ্যম স্কুল পরিচালনা করা হলেও বেশিরভাগ সিংহভাগ মানুষই বর্তমানে দাঁড়িয়েও বাংলা মাধ্যমে পড়াশোনা করে থাকেন এবং বাংলা ভাষাই ব্যবহার করে থাকেন এবং কথাবার্তা বলে থাকেন তবে বাংলা ভাষায় কথাবার্তা বললেও কার্য কর্ম পরিচালনা করলেও ইংরেজি ভাষার প্রাধান্য যথেষ্ট লক্ষ্য করা যায় এবং বিভিন্ন রকম সরকারী কাজকর্মের জন্য প্রধানত বাংলার সাথে সাথে ইংরেজিকেই প্রাধান্য দিয়ে থাকেন এবং ইংরেজি ভাষাও ব্যবহার করে থাকেন এবং বাংলা ভাষাই আমার এলাকার সবথেকে বেশি ব্যবহৃত ভাষা এবং সমস্ত মানুষের বা বেশিরভাগ সিংহভাগ মানুষের মাতৃভাষা বাংলা এবং বাংলারই প্রধান মাধ্যম হিসাবে মানুষ ব্যবহার করে থাকে যোগাযোগের একে অপরের সঙ্গে আদান প্রদানের জন্য তথ্য আদান প্রদানের জন্য